আমি যে ক্যাননের ক্যামেরাটা কিনেছিলাম এটা যেমনি আমার কাছে ভালোও ছিল সেরকম একটা খারাপ দিকও আছে খারাপ দিকটা হল এই যে আমি যে ক্যামেরাটা কিনেছিলাম সেটা খুবই হচ্ছে দামি এবং অযথো অজস্র দাম এবং দাম হওয়ার ফলে কী হচ্ছে যে আমি খুব সহজে এটাকে কিনতে পারছি না দোকান থেকে এবং তার জন্যে কী হচ্ছে না আমি আমার পছন্দের মতো ছবিও তোলা বা যে কোনও পছন্দের মতো ভিডিও করা এগুলো আমার দ্বারা খুব সহজে হয়ে উঠছে না এবং ক্যামেরার লেন্সগুলো যতটা না ভালো কিন্তু ক্যামেরার লেন্সে একটা সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে যখনই কোনও রোদের সামনে বা কোনও কিছু যখনই ছবি তোলা হয় সেই ছবি তোলার সময় কী হচ্ছে না যেকোনও ছবি আর কী অতটা প্রপার কালার আসে না যেহেতু সূর্য উঠে থাকে এবং সূর্যের আলোতে যেকোনও ছবি তুললে কী একটু কালো বটা থেকে যায় এবং যার ফলে কী হয় না ক্যামেরাতে ছবি তোলাটা একটু অসুবিধা হয়ে যায় এই জন্য যখন সূর্য ওঠে না বা যখন একটু মেঘলা মেঘলা থাকে তখন যেকোনও ছবি তুললে কী হয় না ক্যামেরার মধ্যে সে ছবির পিক মানে ছবির যে মানে সুন্দরতাটা সেটা একটু বজায় থাকে ঠিক আছে আর ক্যামেরার মধ্যে আরেকটু যদি সব থেকে যেটা সব থেকে যেটা বড়ো অসুবিধা সেটা হচ্ছে কী না ক্যামেরার মধ্যে যে ছবি তোলার সময়ে একটা চার্জিংয়ের ব্যাপার থাকে এবার যদি চার্জ শেষ হয়ে যায় তখন কী হয় না যে যেকোনও আর কী একটা ভালো ছবি যেটা হয়তো আমি তুলতে চাইছি কিন্তু চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য আমি হয়তো সেই ছবিটা তুলতে পারলাম না তো এটা আমার জন্য একটা অসুবিধারও সৃষ্টি হচ্ছে তো তাই যেমনি ক্যামেরার যেমনি ভালোদিকও আছে তেমনি ক্যামেরার খারাপদিকও আছে